মাছ ধরার সাথে সম্পর্কিত কিছু পরিবেশগত সংরক্ষণ বলতে আমরা মাছকে সংরক্ষণ করি কীরকম উপায়ে আমরা জলের মধ্যে প্রচুর বাঁশ ডগলা ফেলে দিই যাতে কেউ জাল ফেলতে না পারে আর কী করি এধারে ওধারে খুঁটো গেড়ে বাঁশের তার বাঁশের তার বেঁধে দিই বা দড়ি বেঁধে দিই এবং মাঝখেনে যদি পারি একটা আলো দেওয়ার ছোট্ট ব্যবস্থা করি ফলে যাতে রাত্রে কেউ না মাছ ধরতে পারে সেই ব্যবস্থাও করি সাম্প্রতিক এই বছরগুলিতে জল দূষণের কারণে মাছের সংরক্ষণ করা হচ্ছে জল যাতে দূষিত না হয়ে যায় তাই পুকুরে যাতে কেউ কিছু না দিয়ে দেয় অনেকে বিষ দিয়ে দিচ্ছে অনেকে পচা খাবার জলে ঢেলে দিচ্ছে এই রকম করে জল দূষণ করছে তাই কী করা হচ্ছে যে পুকুরে যাতে ওই সব না ফেলে সেই জন্য ঘিরে রাখার ব্যবস্থা করছে বা প্রাচীরের বাইরে ঘরের সামনেই পুকুর করছে যাতে সেটা সবাই লক্ষ্য করে এবং খেয়াল রাখতে পারে এই ভাবেই জল দূষণের কারণে মাছকে রক্ষা করার জন্য আবার চুনও দিয়ে পরিষ্কার করে এইভাবে মাছ ধরার সাথে সম্পর্কিত সমস্যাগুলিকে লক্ষ্য করা হয়